আমি দীঘা বেড়াতে যেতে চাই আমার বাড়ির পরিবারের সবাইকে নিয়ে তাই তুই যদি আমাকে কোন একটা ড্রাইভারের ফোন নম্বর জোগাড় করে দিতে পারিস ভালো হয় যদি না পারিস তোর হাতে যদি কোন ড্রাইভার থেকে থাকে তাহলে সেই ড্রাইভার কত করে কি নেবে সেই সম্পর্কে যদি বলতে পারিস তাহলে আমার খুবই উপকার হয় ড্রাইভার যদি থেকে থাকে তাহলে বল ও কি কিলোমিটার পিছু পয়সা নেবে না কি আমি তো দু রাতের জন্য যাবো না কি এমনি চুক্তি ভিত্তিক কোন পয়সা নেবে এটা যদি জানতে পারি তাহলে খুব ভালো হয় আর কত বার করে তাকে খাবার দিতে হবে না কি সে নিজের পয়সায় খাবে এটা জানতে পারলেও আমার খুবই উপকার হয় যদি তুই এই উপকারটা করে দিস তাহলে আমি খুবই সাহায্য পাবো